আমাদের এখানে সামাজিক অনুষ্ঠান বলতে বিবাহ অনুষ্ঠান বিবাহে তো অনেক আনন্দ হয় প্রচুর লোকজনকে নেমন্তন্ন করা হয় বিয়েতে একটা প্যান্ডেল করা হয় অনেক রকমের আইটেম করা হয় খাওয়ার জন্যে সবাই মিলে আনন্দ করি অনেক আত্মীয় স্বজন আসেন নাচ করি হুম সাজগোজ করি বিয়েতেও খুব আনন্দ হয় পুজোতেও আনন্দ হয় বিবাহের সপ্তাহে তো খুব আনন্দ অনুষ্ঠান হয় খুব আনন্দ হয় দুর্গাপুজোর সময় সাত দিন খুব আনন্দ করি এছাড়া দীপাবলিতে আমরা বাজি ফাটাই প্রদীপ জ্বালাই এরকমই আনন্দ করে থাকি